হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ আমি গ্যাস ডেলিভারি করি বলুন আপনাকে কি সাহায্য করতে পারি এখন একটা সিলিন্ডারের হ্যাঁ এখন বারোশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ আগের থেকে একটু গ্যাসের দামটা বেড়ে গেছে আর কি আগে একটু কম ছিলো এখন বেড়ে গেছে হ্যাঁ বারোশো দশ টাকা এবার হ্যাঁ ওটা ডেলিভারি চার্জটা এবারে যদি মানে আপনি বলেন আপনার মানে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে এবারে সেটার জন্য আপনাকে মানে ওই টাকা মতো লাগবে বুঝতে পারলেন আর যদি আপনি এসে আপনি যদি হ্যাঁ দশ টাকা ছিলো আর এখন তো মানে সব জিনিসপত্রেরই তো মানে দাম বাড়ছে না বুঝতে পারলেন তো আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা কোথায় বলুন তো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনার বই থেকে তো আমি ঠিকানা পেয়ে যাবো যাই হোক কোনো ব্যাপার না আপনি আগে ওটা বুকিং করে নিন গ্যাসটা ঠিক আছে দিয়ে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি বাড়ির অ্যাডড্রেসটা খুঁজে নিয়ে পৌঁছে দেবো ধরুন আপনি যদি আজ বুকিং করেন তা দু দিনে দু দিন দু দিন থেকে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন আপনিও একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ তো এটা তো আমার হাতে নেই না এটা তো কেন্দ্র সরকারের হাতে আছে না বুঝতে তাই এটাতে এটাতে সুরাহ আমি কিছু করতে পারবো না আমি তো কেবলমাত্র মানে সিলিন্ডার মানে পৌঁছাই লোকের বাড়িতে তো এটা আমি তো আর দাম কমাতে পারবো না না এটা তো আর আমার হাতে নেই না আপনিও বারোশো দশ টাকা দিয়ে গ্যাস কেনেন আমাকেও বারোশো দশ টাকা দিয়েই কিনতে হয় হবে না না হ্যাঁ আপনি আপনার সময় মতো আপনি বুক করে নেবেন আপনাকে বললাম আপনি যদি আজ বুকিং করেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ ঠিক আছে